সাতবাহারে তিন প্লেট বিরিয়ানি তিন প্লেট চিলি চিকেন ঠাকুরবাড়ি বাজারে অর্ডার দিয়েছিলাম পরিবর্তন করে সেই অর্ডারটা আমি বড় স্থলে দিতে চাই